আমার অঞ্চলে কোনো নির্দিষ্ট বুনন সেলাই বা নিদর্শন তেমন কিছু আমি লক্ষ্য করি না তাই এই ঐতিহ্যবাহী পোশাক নিয়ে আমার কোনো চেষ্টা বা আগ্রহ বলে কিছুই নেই